নির্বাচনের সময়ে যে দলের অধিকার বা বল বেশি থাকে সেই দলটি বুথে এসে বুথ ক্যাপচার করে ভোট দিতে অসুবিধার নির্বাচন করে মানুষদের ভোট দিতে দেওয়ার আগেই ভোট দেওয়ার আগেই তারা তাদেরকে হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে তাদের নিজেদের যে দল আছে সেই দলে ভোট দিতে বাধ্য করে আমি একবার ভোট দিতে গিয়ে দেখি আমার ভোটটা আগেই দেওয়া হয়ে গেছে এবং স্থানীয় মানুষেরা যখন তার বিরুদ্ধে কিছু বলতে যায় স্থানীয় গুণ্ডারা তাদেরকে ভয় দেখায় বা হুমকি দেয় এইভাবে প্রচুর পরিমাণে ভোট কারচুপি করে এবং তাদেরকে কিছু বলতে গেলেই তারা ঝামেলা সৃষ্টি করে